আমরা কিছু দিন আগে যে গাড়িটি নিয়ে ঘুরতে গিয়েছিলাম ওই গাড়িটিই কিন্তু আমাদের আবার চাই কারণ ওই গাড়িটি করে কিছু দিন আগে যে আমরা শংকরপুর তালসারি গিয়েছিলাম উদয়পুর ও মা আর আছে মোহনা ওই গাড়িটি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং ড্রাইভারের ব্যবহারও খুব ভালো ছিল আমাদেরকে যদি সম্ভব হয় আমরা আবার আগামী তিন তারিখ আমরা আবার একটি জায়গায় বেড়াতে যাব সেখানে এখন থেকে আমি বুক করে রাখছি দরকার হলে আমি অ্যাডভান্স কিছু টাকা পাঠিয়েও দেবো কারণ আমার ওই গাড়িটি এবং ওই ড্রাইভারটিকেই চাই কারণ ওনাদের ব্যবহারও খুব ভালো উনি গাড়িও খুব সুন্দর চালান এবং কোনো কিছুতেই ওনার বিরক্ত ছিল না ওনাকে যেখানে দাঁড়াতে বলেছি সেখানেই দাঁড়িয়েছেন এবং উনি যে সব জায়গাগুলি জানেন সেই সব জায়গাগুলি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে আমাদেরকে সব দেখিয়েছিলেন কোনো রকম কোনো অসুবিধা হয়নি এবং ওনার ওই গাড়িতেও কোনো অসুবিধে হয়নি কারণ উনি যথেষ্ট সাবধানে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই গাড়ি কিন্তু চালিয়েওছিলেন তাই আমি আগে থেকে ওই যে গাড়িটি আমি নেব তিন তারিখে যে যাব ওই তিন তারিখের জন্য আমি ওই ড্রাইভার এবং ওই গাড়িটিই চাই যদি সম্ভব হয় আপনারা এখন থেকেই বুক করে রাখুন এবং আমি অনলাইনে টাকাও পেমেন্ট করে দিচ্ছি আমার কিন্তু অন্য গাড়ি এবং অন্য ড্রাইভার নেব না ওই গাড়ি এবং ওই ড্রাইভারটিই আমি নেব